আমি আজকে সকাল দশটার সময়ে কেশিয়াপাতা থেকে কেরানিতলা যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু আমার সঠিক টাইমে পৌঁছাতে হবে এবং গাড়িটা দশটা কুড়ি বাজে এখনও আসে নি তাই আমি গাড়িটা ক্যানসেল করতে চাই কারণ আমার খুব আর্জেন্ট একটা মিটিং আছে যার জন্য আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে